উত্তর চব্বিশ পরগনা জেলার প্রধান জাতিগত ভাষাগত গোষ্ঠীগুলির মানুষের মধ্যে খুব একতা রয়েছে এখানে বিভিন্ন বিভিন্ন উপজাতির মানুষ বাস করে যেমন মুসলিম বাঙালি সাঁওতালি প্রত্যেকের মধ্যে ভালো এই প্রত্যেকের মধ্যে ভালো যোগাযোগ রয়েছে প্রত্যেকে প্রত্যেকের সাথে মেশে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কথা বলে প্রত্যেকে আদানপ্রদান করে প্রত্যেকের সাথে মানে একটা ভালো সুসম্পর্ক রয়েছে এদের মধ্যে কোনো দিন কোনো ভেদাভেদ বোঝা যায়নি সবাই মনে হচ্ছে যে আর মনে হয় যেন একই একই জাতের মানুষ একই সমাজের মানুষ